হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ নতুন বছর তো হ্যাঁ সেটাও ঠিক কিন্তু দুইজনে মিলে তো করা বাদবাকিরা কী বলছে সবাই হ্যাঁ না গেলে গেলেই হয় সবাই যদি যাই হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু তার আগে আমাদের সোসাইটি গ্রুপ ছিল না সেই গ্রুপটাতে একটা মিটিংয়ের জন্য একটা মেসেজ করে দিন দরকার হলে যে আগে জিজ্ঞাসা করুন যে কখন সবাই ফাঁকা থাকবে যখন ফাঁকা থাকবে না হয় একটা মিটিং হোক মিটিংয়ে না হয় এই প্রস্তাবটা তুলব আমি যে নতুন বছরে তাহলে একটা এসেছে তাহলে হলদিয়ার ওই পাশে ফার্স্ট জানুয়ারির দিক করে না হয় একটা পিকনিক করে নিলেই হয় অনেক দিন তো করা হয়নি

সেটাই আর এমনিতেও নতুন বছর এসছে যখন একটা পিকনিক তো করা চলেই না মানে সেরকম তো কোনো ব্যাপার নয় করলে তো ভালোই হয়

খাওয়া দাওয়া বলতে দেখুন অনেকে তো চিকেন খায় না তাদের জন্য না হয় মাছের ব্যবস্থা করে দেওয়া হবে আর হচ্ছে এবারে ভাত বা অন্য কিছু করাব না ফ্রায়েড রাইস করে দেবো হ্যাঁ ছাগলের মাংস যদি করতে হয় সেটাও করে দিলেও হয় কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর বলছিলাম হলদিয়ার যে মাঠটা আছে মাঠটাতে করব না হলদিয়ার সামনে একটা নতুন পার্ক হয়েছে দেখবেন পার্কের ভেতরে করব

হ্যাঁ আগে তাহলে সবাইকে জিজ্ঞাসা করা হোক

সবারই মতামতটা নেওয়াটা অবশ্যই দরকার

হ্যাঁ ঠিক আপনি তাহলে হ্যাঁ সমস্ত পুরো সোসাইটির সবাই যাবে

হ্যাঁ অবশ্যই

হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে গ্রুপে মেসেজ করে দিন

হ্যাঁ আপনি মেসেজ করে দিন তারপরে কবে ডেটটা ঠিক হয় আপনি নয় ফোন করে আমাকে জানিয়ে দেবেন আমি সেখানে গিয়ে প্রস্তাবটা তুলব

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ